প্রথম যখন আমি শ্বশুরবাড়ি এসেছি তখন আমার বয়স ছিল সতেরো বছর আমার স্বামী প্রথম মাংস কিনে এনেছে কিন্তু আমি মাংস রান্না করতে জানি না আমি তখন ভাবছি কী করি কী করি আমি তো মাংস রান্না করতে জানি না আমি এই চিন্তা করছি কী করি কী করি তখন মনে মনে করছি আমার মা তো জানে তো আমার মাকে একটু কল করি তখনই আমার মাকে একটু কল করলাম এবার আমার মাকে কল করার পর মা বলছে যে মাংসটা প্রথমে ধুয়ে টুয়ে নিয়ে রেডি করে রেখে দিবি দিয়ে মশলা করবি মশলা এতটা পরিমাণে লঙ্কা এতটা পরিমাণে হলুদ এতটা পরিমাণে আদা এতটা পরিমাণে রসুন এইগুলো দিয়ে সুন্দর করে রান্না করতে হবে এবার রান্না করার সময় যখন গ্যাসটা কতটা কমাতে হবে কতটা বাড়াতে হবে যখন মাংস বসবে তখন গ্যাসটা একটু কমিয়ে দেবে কষার পরে আবার যখন জল টল ঢেলে দেওয়ার সময় তখন আবার একটু বাড়িয়ে দিতে হবে এই যে মাংস রান্নার অভিজ্ঞতাটা আমি আর আমার জানা ছিল না আমি যে মায়ের সঙ্গে ফোন করে নিয়ে ফোনে থেকেই রান্নাটা করছি মাকে জিজ্ঞেস করে নিয়ে মা যেমনিটাই বলছে আমি তেমনই রান্না করছি এই যে রান্নাটা করে নিয়ে আমার প্রথমবারে মাংস রান্নার এই যে আমার একটা অভিজ্ঞতা আমি কোনো দিন ভুলব না আর আমি মাংস রান্না এই যে আমার মায়ের কাছ থেকে প্রথমেই শিখলাম এই যে প্রথম মাংস রান্নাটা শিখেছি শিখে আমি মনে মনে করছি যে এই যে মাংস রান্নাটা আমি আর কোনো দিন ভুলব না আমি এরকমভাবেই মাংস রান্না করব আর আমার মা যে আমাকে শিখিয়ে দিয়েছে এটাই আমার অনেকটাই ও